জুট শিল্প ভারতের জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি পূর্বাঞ্চলের একটি প্রধান শিল্প বিশেষ করে পশ্চিমবঙ্গের জুট গোল্ডেন ফাইবার একটি প্রাকৃতিক পুনর্নবীকরণযোগ্য জৈব ডিগ্রেডেবল এবং পরিবেশবান্ধব পণ্য হওয়ার কারণে নিরাপদ প্যাকেজিংয়ের সমস্ত মান পূরণ করে বিশ্বব্যাপী জুট উৎপাদনে ভারত একটি প্রধান খেলোয়াড় বিশ্বের জুট উৎপাদনের সত্তর শতাংশ অবদান রাখে জুট শিল্প সরাসরি প্রায় তিন লক্ষ শ্রমিক নিযুক্ত করে যার প্রায় নব্বই শতাংশ উৎপাদন অভ্যন্তরীণভাবে খরচ হয় প্রায় তিয়াত্তর শতাংশ জুট শিল্প পশ্চিমবঙ্গে কেন্দ্রীভূত একশো চারটি জুটকলের মধ্যে ঊনআশিটি পশ্চিমবঙ্গের দু হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে জুট পণ্যের উৎপাদন একটি উল্লেখযোগ্য মাইল ফলক ছুঁয়েছে জুটজাত পণ্যের রফতানি বেড়েছে এক লাখ সাতাত্তর হাজার দুশো সত্তর মেট্রিক টন যা মোট উৎপাদনের প্রায় চোদ্দো শতাংশ এটি দু হাজার উনিশ থেকে কুড়ি সালে রেকর্ড পরিসংখ্যানের তুলনায় রফতানিতে একটি উল্লেখযোগ্য ছাপ্পান্ন শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব এবং টেকসই পণ্যের চাহিদা বৃদ্ধিসহ বিভিন্ন কারণে রফতানি বৃদ্ধির জন্য দায়ী করা যেতে পারে ভারত একই সময়ে একশো একুশ দশমিক ছাব্বিশ হাজার মেট্রিক টন কাঁচা জুট আমদানি করেছে আমদানি মূলত বাংলাদেশ থেকে উচ্চমানের জুট অগ্রাধিকার থেকে উদ্ভূত হয় যা মূল সংযোজন জুট তৈরিতে ব্যবহৃত হয় জুটজাত পণ্যের শীর্ষ রফতানি বাজারের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ঘানা যুক্তরাজ্য নেদারল্যান্ডস জার্মানি বেলজিয়াম আইভরি কোস্ট অস্ট্রেলিয়া এবং স্পেনের মতো বিভিন্ন দেশ সংগ্রহের উচ্চহার মিলগুলি উচ্চহারের সংগ্রহের সম্মুখীন হয় প্রক্রিয়াকরণ করে তাদের বিক্রয়মূল্যের চেয়ে বেশি দামে কাঁচা পাট অর্জন করে মধ্যস্থভোগী এবং ব্যবসায়ী জড়িত এই জটিল ক্রয় প্রক্রিয়ার দ্বারা আরো বৃদ্ধি পায় জুট কর্মীদের যথাযথ মাসিক অর্থ প্রদান করতে হবে কারণ প্রচুর শ্রমিক এবং পশ্চিমবঙ্গের অনেক কর্মী এর সঙ্গে জড়িত এবং তাদের রুটিরুজি জুট শিল্পের মাধ্যমেই চলে